পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবা খুবই খারাপ পুরুলিয়া জেলাতে যতগুলি হাসপাতাল আছে সেখানে একটি হাসপাতালেও ঠিকঠাক সুবিধা নেই প্রত্যেকটি হাসপাতালে অপরিষ্কার অপরিষ্কারে ভরা একটিও একটি হাসপাতালও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন নেই সেখানে যে সেবিকারা থাকেন তারাও ঠিকঠাকভাবে রোগীদের সাথে ব্যবহার করেননি এইমতো একটি আমার সাথে ঘটনা ঘটেছে কিছুদিন আগেই যেটা আমি বলছি সেটা হচ্ছে আমার মা অসুস্থ ছিলেন তাঁকে বাঘমুন্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে যে পরিষেবাকারী লোক ছিলেন তারা মাকে একবারও হেল্প করেননি তারা রোগীদের সাথে বা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলেন সেখানের যে ডাক্তাররা ছিলেন তারাও ঠিকঠাকভাবে রোগীদের দেখাশোনা করেননি উহারা এক টাইম একটি টাইমে আসে আবার চলে যায় সারাদিনে একবারও ঠিকঠাক করে দেখেন না